আপনাদের সংস্থা থেকে আমি একটা ব্লেজার কিনেছিলাম তো ব্লেজারটা খুবই ভালো পরতেও আরাম এমন কি পাবলিক রিয়াকশ্যানও খুব ভালো পাওয়া যাচ্ছে আর ফিটিংও খুব ভালো হচ্ছে ধন্যবাদ আপনাদেরকে এতো সুন্দর আমাকে একটা ব্লেজার দেওয়ার জন্য আর ব্লেজার আমারও আরও অনেক ব্লেজার লাগবে তো সেগুলো যদি আপনার যদি পাঠান তাহলে খুব ভালো হয় থ্যাংক ইউ